পুরুলিয়া জেলার মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় একাধিক গড়ে উঠেছে এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যেমন পুরুলিয়া জেলায় পু নেতাজি স্কুলের সামনে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ ভবন বা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পি এন কে কে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র গড়ে উঠেছে যেখান থেকে প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষার কে দানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাদের চারিত্রিক এবং যে সার্বিক বিকাশেষ করে তোলার প্রবণতাটা দেখিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন দক্ষতাগুলোকে পরিলক্ষিত করা হচ্ছে এই জন্য বিভিন্ন ইনার গ্রুমিং বা অন্তর দক্ষতার পরিলক্ষিত রূপ আমরা এখানে প্রকাশ পেয়ে থাকি তাছাড়া পুরুলিয়া জেলায় শিক্ষা ব্যবস্থা বা ওই শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আছে এছাড়া কোচিং সেন্টার এখানে অনেকগুলো আলোক দৃশ্য আলোক প্রসারী জ্ঞান চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে সরকারি স্কুলগুলো প্রাথমিক স্তর থেকে বর্তমান স্তরে শিক্ষা ব্যবস্থা ক্রমাগত নিম্নমান হয়ে উঠেছে বর্তমান স্তরের শিক্ষা ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক স্তরে আমরা যদি দেখি স গুরু শিষ্য যে শিক্ষা গ্রহণের প্রণালী সেটার ব্যাঘাত ঘটে এবং শিক্ষক এবং ছাত্রর মধ্যে যে একটা পারস্পারিক বোঝাপড়া যেটা আমরা দেখতে পাই এবং গুরুবাক্য প্রয়োগের ক্ষেত্রে যে গুরু শিষ্যর মধ্যে একটা বোঝাপড়া সেটা ব্যাঘাত ঘটে বর্তমান সময়ে এবং বর্তমান সময়ে গুরু শিষ্যর মধ্যে একটা দ্বন্দ্বর মান প্রবণতা দেখা যায় এবং সে ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষার ক্ষেত্রে যে আমরা যে অন্তর্নিহিত শিক্ষার প্রবণতা বা নিজের আন্ত শিক্ষার প্রকাশ যেটা আমরা কো করে থাকার সুযোগ বর্তমানকালে পাই না সেটা পুর্বে পেয়ে থাকছি এবং পয়ে পূর্বের তুলনায় বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষকই কে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে